আমাদের যখন হাতে খড়ি হয় তখন থেকে বাবার কাছ থেকে আমি প্রথম আঁকা শিখি আঁকার জন্য বাবাই প্রথম আঁকার হাতে খড়ি হয় এরপর বিভিন্ন কৌশল আমি আমার আঁকার মাস্টারের কাছে আমি নতুন নতুন কৌশল শিখি এছাড়া আমি আমার আঁকার মাস্টার ভালোভাবে শিখতে বলেছেন আমি নতুন কৌশল শেখার জন্য আমি বিভিন্ন শিল্পীদের দেখি তারা কীভাবে আঁকছে তুলি কীভাবে ঘোরাতে হবে ছবিটা কীভাবে দাঁড় করাতে হবে সেই মতোন আমি ছবি দেখে আঁকি

ছবি আঁকা শিকেছি যেমন মা দুর্গা মা কালী অনেক ছবি আঁকা শিখেছি আমার প্রিয় শিল্পী হল শক্তি রায়